আমাদের ভারতবর্ষ হল শিল্পের দেশ আর আমাদের এই শিল্পের জন্যই আমাদের এই ভারতবর্ষ বা আমাদের এই রাজ্য খুবই বিখ্যাত তাই আমি চাই যে আমাদের এই শিল্পকলাকে অন্যান্য দেশকে বা অন্যান্য দেশের বাইরের লোককে দেখাতে আর আমাকে যদি সুযোগ দেওয়া হয় যে আমি আমার শিল্পের জিনিসকে অন্য জায়গায় দেখাবো তাহলে আমি অবশ্যই আমার রাজ্যের যে শিল্পশৈলগুলি রয়েছে সেইগুলোকে অন্যান্য দেশকে দেখাবো কারণ আমাদের রাজ্যে যে শিল্পকলাগুলো রয়েছে সেগুলো অন্যান্য দেশের শিল্পকলার থেকে সম্পূর্ণ অন্য রকম এবং সবচেয়ে সুন্দর অন্যান্য দেশের শিল্পকলা এতটা উন্নত নয় বা সুন্দর নয় কিন্তু আমাদের দেশের শিল্পকলা খুবই উন্নত এবং খুবই সুন্দর তাই আমি মনে করি আমাদের দেশের শিল্পকলাকে বাইরের সকল দেশে লোকের মধ্যে ছড়িয়ে দিতে যাতে তারা আমাদের এই শিল্পকলা দেখে নিজেদের দেশকেও উন্নত করতে পারে আর আমাদের দেশের নাম করতে পারে এতে আমাদের ভারতবর্ষের আরও নাম হবে আমাদের ভারতবাসী আরও গর্বিত হবে তাই শিল্পকলার দিক থেকে বিচার করলে আমাদের ভারতবর্ষ হল এক নম্বর দেশ আর অন্যান্য দেশের তুলনায় আমাদের ভারতবর্ষে শিল্পকলা দৈনন্দিন কিছু না কিছু নতুনভাবে তৈরি হয়েই চলেছে তাই আমাদের রাজ্যের শিল্পকলাগুলি অন্য দেশের শিল্পকলার থেকে এতটাই সুন্দর এবং এতটাই কার্যকরী যে অন্যান্য দেশের লোকেরা রোজ রোজ আমাদের এই শিল্পকলা দেখে নতুনভাবে চিন্তাভাবনা করে যে কী করে তাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং তাদের দেশকে শিল্পকলার দিক থেকে বিচার করবে